আমরা পশ্চিমবঙ্গে আমরা সব কুল মানুষই আমরা ভালোবাসি একটাই পুজোকে দুর্গা পুজো দুর্গা পুজো হচ্ছে আমাদের শ্রেষ্ঠ পুজো হ্যাঁ দুর্গা পুজোতে যেরকম ঘুরা হয় সব মানুষই এঞ্জয় করে ঠাকুর টাকুর দেখে হ্যাঁ সবাই কয়েক দিন ভালো মন্দ খাওয়া হয় হ্যাঁ অষ্টমীর থেকে আরাম্ভ করে একদম পুরো একদম হ্যাঁ দশমী অবদি খাওয়া দাওয়া ভালো মন্দ হয় আমাদের বাঙালিদের ওতে খাওয়া দাওয়া হচ্ছে ফাস্ট শ্রেষ্ঠ আর দুর্গা পুজোর পরেই হচ্ছে আবার কালী পুজো কালী পুজোতেও ওরকম হ্যাঁ বাচ্চা কাচ্চা সব বাজি টাজি ফাটায় হ্যাঁ সব জাগায় ঘুরতে টুরতে যায় কালী পুজোর পরের দিনকে ঠাকুর টাকুর দেখে তারপর ভাইফোঁটা ভাইফোঁটা টাইফোঁটা দেয় আমাদের বাঙালিদের ওইটাও একটা বড়ো উৎসব ভাইফোঁটা ওটা তো সবাই পুজোতে ভাইফোঁটা টাইফোঁটা দেয় ভালোমন্দ খায় হ্যাঁ ওইটাতেও তারপরে আবার চলে আসে সরস্বতী পুজো লক্ষ্মী পুজো ও তো লক্ষ্মী পুজোতে লক্ষ্মী পুজোর পরেতে সরস্বতী পুজো লক্ষ্মী পুজোতেও ওরকম ভালো মন্দ খাওয়া দাওয়া হ্যাঁ পুজো দেয় স্কুল কলেজে সরস্বতী পুজো হয় মেয়ে বাচ্চা কাচ্চা হ্যাঁ ছেলে থেকে আরম্ভ করে সা সেজে গুজে সব যায় ওদের নাচ গান অনুষ্ঠান টনুষ্ঠান হয় খাওয়া দাওয়া হয় পুজো টুজো ভালো করে দেয় ঘোরে পোচুর জায়গায় অনেক জাগায় মেলা টেলা হয় আবার রথযাত্রা হয় রথযাত্রার ওরকম মেলা বসে নানান জায়গায় রথযাত্রা রথ টানে বাচ্চা কাচ্চাদেরও অনেক আরো আনন্দ বড়োদের থেকে আরো বাচ্চাদের আনন্দ হ্যাঁ আনন্দ ওই ওরা রথ টথ নিয়ে ঘোরে বাচ্চারও হ্যাঁ ওদের সঙ্গে বাচ্চাদের কাউ মা বাবা কাউ দিদি দাদা সবাই থাকে দাদু দিদিমা ঠাকুমা ওরাও থাকে ওই রথ টথ টানে ওইটা অনেক ভালো আনন্দ থাকে